আপনি কি ক্যাব মালিক বলছেন তাহলে আমি আপনার একটি ক্যাব বুক করতে চাই এই ক্যাবটিতে করে আমরা একটু মায়াপুর বেড়াতে যেতে চাই আমার বাড়ি হলো ঝাড়গ্রামের বিনপুরে আমি এখান থেকে আমার ফ্যামিলি নিয়ে মায়াপুরে যেতে চাই মায়াপুরে গিয়ে আমি দু দিন থাকব তারপর আমি সেখান থেকে আবার ফিরে আসব আমাদের এই গন্তব্যস্থলে আপনি কি যেতে পারবেন কি আমাকে একটা ক্যাব দিতে পারবেন তাহলে আমি খুবই উপকৃত হব